ভারতে চারটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে যা সঙ্গীত নাটক অ্যাকাডেমি দ্বারা স্বীকৃত সেগুলি হল ভরতনাট্যম কথাকলি কত্থক মণিপুরী মোহিনীয়ট্টম কুচিপুরী ওড়িশি এবং সত্রীয়া ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী হল সীমা কিরমানি